আমাদের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে বিশেষ উল্লেখযোগ্য মানুষ যারা আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে যাদের জন্য আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে যাদের জন্য আমরা স্বাধীনভাবে চলা ফেরা করি তাদের মহাত্মার কথা যতই বলি ততই কম কারণ আজকে আমরা যে এইভাবে দাঁড়িয়ে আছি শুধু সেই ব্যক্তিদের জন্য তো তাদের জন্য আমরা জন্মদিন উজ্জাপন করি মৃত্যুদিন পালন করি তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তি হলেন সুভাষচন্দ্র বসু রাজা রামমোহন রায় তারপরে মাতঙ্গিনী হাজরা ডিরোজিও ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন তো সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীনতার জন্য ইংরেজেদের সাথে প্রচুর লড়াই করেছে তিনি তার মৃত্যুর খবর আরো পা তার লাশ আজও পাওয়া যায়নি তিনি আজও আমাদের কাছে অমর এবং ক্ষুদিরাম বসু তো আমাদের জন্য ফাঁসিতে চড়েছে সেই আমাদের জন্য আমাদের দেশকে স্বাধীন করবে বলে ইংরেজদের সাতে লড়াই করতে যেয়ে তাকে আজকে প্রাণ দিতে হয়েছে তার প্রাণের কথা আজও আমাদের হিদয়ে বাজে তার মৃত্যুর কথা আমাদের চোখে আজও জল এনে দেয় তার অসহায় মৃত্যু আমাদের মধ্যে এক বীর বীর বিশাল অনুপ্রেরণা তৈরি করে আর রাজা রামমোহন রায় তো আমাদের সমাজে এক বিশেষ মানে ভূমিকা পালন করেছে যেমন সতীদাহ প্রথা রোধ রোধ করেছেন বিধবাবিবাহ চালু করেছেন বাল্যবিবাহ রোধ করেছেন বহুবিবাহ চালু করেছেন তিনি তো আমাদের জন্য প্রচুর লড়াই করেছেন এবং আমাদের অনুপ্রেরণা জাগিয়েছেন আজকে সেই মানুষগুলোর জন্য আমরা স্বাধীন হয়ে বেঁচে আছি আমি সেই মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তারা আমাদের জন্য এত কিছু করেছেন তাদের জন্য আমার শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম